শিক্ষা ব্যবস্থার সম্পর্কে কিন্তু এই গ্রামীণ এলাকাও কিন্তু এখন শিক্ষার উন্নয়নের পথে এগিয়েছে সরকার কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটার উন্নয়ন করেছে তার সাথে যারা হয়তো স্কুল যেতোই না কোনো দিন পড়াশোনা করতে এখন ওই যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবারের জন্য কিন্তু অনেকেই অনেক বাড়ির ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছে পড়াশুনার সাথে সাথে তারা পেট ভরে দুপুরবেলা ভাত খেতে পারছে সবজি ডিম এই সব দিয়ে সপ্তাহে এক দিন ডিম দেওয়া হয় এই উপলক্ষেও কিন্তু অনেকেই পড়াশুনা করতে যাচ্ছে একবারেই যারা পড়াশুনা করতো না নিম্ন ঘরের মানুষজনেরাও কিন্তু এখন পড়াশুনাটাকে ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে তার ছেলে মেয়েকে যেমন শিক্ষাটি ভালো দিতে পারে সেই জন্য তারা ভালো ভালো গ্রামীণ এলাকায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে ভর্তি করছে সরকার কিন্তু এখন শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু ভালোই করেছে খারাপ করে না তবু সরকার যদি আরেকটু শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করে দেখতো যাতে ছেলে মেয়েদের পড়াশুনোটা ভালো হতো শিক্ষক মহাশয়েদের উপর যাতে ছেলে মেয়েরা ভয়ে এ তাদেরকে পড়াশুনা করাতে পারতেন তারা সেই দিকটাও ভালো হতো সরকার কিন্তু এখন এই গ্রামীণ স্কুলগুলোও খুব ভালোই করে দিয়েছে বিশেষ করে এই প্রাইমারি স্কুল হাই স্কুল এগুলো মাধ্যমিক পর্যন্ত স্কুল এমএসকে স্কুল এগুলোও কিন্তু ভালোই ব্যবস্তা করে দিয়েছে এখন পড়াশুনো মোটামোটি ভালোই হচ্ছে ছেলে মেয়েরা স্কুল যেতেই চাইছে তারা বলছে না স্কুল বন্ধ করা যাবে না বিদ্যালয় প্রতিদিন যেতে হবে আমাদেরকে পড়াশুনা করার জন্যে আমার শিক্ষক মহাশয়েরারা রাগ করবেন আমরা যদি না বিদ্যালয়ে যাই আমিই আমার বাড়ির যদি ছেলে মেয়েদেরকে বলি আজকে স্কুলে যেতে হবে না তারা বলে না গেলে হবে না স্কুলে অনেক পড়াশুনো আছে স্কুলে আজকে এই খেতে দেবে স্কুলে আজকে সেই খেতে দেবে এইভাবে বলেই যায় সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে খুব ভালোই করেছে এই শিক্ষা ব্যবস্থাটা যদি ধরে রাখতে পারে তালে কিন্তু খুব ভালোই হবে আগামী দিনে বিভিন্ন ছেলে মেয়েরা বাইরেও পরীক্ষা দিতে যাচ্ছে ওই প্রাইমারি স্কুল থেকেই বৃত্তি পরীক্ষা বিজ্ঞান মঞ্চে পরীক্ষা ভূগোল মঞ্চ পরীক্ষা এগুলো কিন্তু দিচ্ছে তারা বাইরে ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিচ্ছে স্ এই ব্যবস্থাগুলো কিন্তু সরকারের আমার খুব ভালোই লেগেছে